আমি আজ পাঁচটার সময় সুন্দরবন ধাবা থেকে দু প্লেট ফিস থালি এবং দু প্লেট চিকেন থালি অর্ডার করতে চাই সাথে চাইনিজ খাবার দু প্লেট বিরিয়ানি দু প্লেট ফ্রায়েড রাইস এবং দু প্লেট চিকেন কষা অর্ডার করতে চাই আমার ঠিকানা হলো তালদি পাতিখালি এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব এই অর্ডারটা পেতে চাই